বাইকিং মানুষের কাছে ফ্যাশন হিসেবে বর্ণনা করা যায় তার কারণ এখন যে অত্যাধুনিক বাইকগুলি বেরিয়েছে বা রেসিং বাইকগুলি বেরিয়েছে সেগুলির এত স্পিড হাই পিক আপ এবং এত দামও বেশি যার ফলে কি হ্যাঁ আমরা সাধারণ মধ্যবিত মানুষেরা যদি কিনি সেটা আমাদের কাছে ফ্যাশনেরই মতো কারণ আজ যখন বাইকটা নিয়ে একটা গ্রামের রাস্তা দিয়ে চালানো হয় সেক্ষেত্রে আর পাঁচটা মানুষ তাকিয়ে থাকে বা দেখে থাকে এটা একটা ফ্যাশনের মধ্যেই পড়ে এছাড়াও যে গাড়িগুলো দেখতে যেমন নিচু হয়ে বসতে হয় বা সামনে মডেল বাইক স্টাইল কতগুলো আছে উঁচু হয়ে বসতে হয় খুবই ভালো আর সাধারণত যেমন পাঁচটা বাইকের থেকে যেরকম আলাদা তো সেটাও একটা ফ্যাশন হিসেবেই আমরা ব্যবহার করতে পারি এবং বাইক চালানোর সময় আমরা যে অনুভূতিগুলি করি যে প্রচণ্ড বাতাস লাগে এবং বাতাস লাগার পরে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থেকে যায় এছাড়াও বাইক সাবধানেই চালাতে হবে আর মনোযোগ সহকারে চালাতে হবে অন একদমই অন্যমনস্ক হলে হবে না কেননা এখনকার বাইকগুলির মধ্যে যে হাই পিক আপ সাবধানে না চালালে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে সেই কারণেই বাইককে চালাতে গেলে খুব ভালো করে চালাতে হবে এবং সতর্কতার সঙ্গে চালাতে হবে হেলমেট অবশ্যই পরতেই হবে